আমার জন্মগ্রহণ হয়েছিলো একটা প্রত্যন্ত গ্রামে ঝাড়গ্রাম জেলার একটা প্রত্যন্ত গ্রামে যেখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ সেই কারণে আমার মা বাবা ঝাড়গ্রামে টাউনে চলে আসে এবং সেখানে আমাদের বস বাস হয় এবং তারপর থেকে মঝে মাঝেই আমরা দেশের বাড়িতে যাই সেখানে আমার ঠাকুরদা ঠাকুরমা কাকা কাকিমা সবাই থাকে আমি মাকে বলতাম মা আমরা কেন ওখানে থাকি না ওখানে এতো সুন্দর প্রকৃতি ওখানে জঙ্গলমহল এলাকা তখন মা বলেছিলো যে ওখানকার যেহেতু পরিবহন ব্যবস্থাও খারাপ তাই ওখানে আমরা থাকি না এবং বাবার কাজও কলকাতায় কিন্তু আমি বার বার আমার ওই দেশের বাড়ি যেতেই খুব ভালো লাগে একটা অসম্ভব মনের শান্তি যেন ওখানে গেলে কারণ নাড়ির টান একটা যেখানে আমি জন্মগ্রহণ করেছি যেটা আমার নিজস্ব গ্রাম যেখানে আমার ছোটোবেলাটায় কেটেছে তো সেটার একটা আলাদাই টান আর আমি আমার অনেক কথা মনে আছে আমি ছোটোবেলায় আমার বন্ধু বান্ধবী ছিলো ওখানে সবার সঙ্গে খেলাধুলো করতাম এবং স্কুলে যেতাম ছোটোবেলায় একসাথে পাঠশালায় পড়তাম খিচুড়ি দিতো একসাথে বসে খেতাম বাড়িতে নিয়ে আসতাম এবং সবাই মিলে বৌ বসন্তী খেলতাম খেলতাম বিভিন্ন রকম খেলা খেলতাম সবাই মিলে এবং সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে যখনই যাই সেই বন্ধু বান্ধবীগুলোও বলে এখানে থেকে যেতে পারিস কিন্তু যেহেতু বাবা মা কলকাতায় থাকে তাই আমি কলকাতাতেই থাকি তো আমার এই স্মৃতিগুলো আজও মনে পড়ে এবং আমাকে এখনো আমি যেহেতু পুকুরে তখন ঘুরতাম পুকুরে স্নান করাটাও আমি অনেক মিস করি